হ্যাঁ বলুন ঠিক আপনি আপনি অত চিন্তা করতে হবে না আপনি একটা কাজ করুন আপনার কী কী জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে আপনি থানাতে ডায়েরি করেননি আপনার প্রথম স্টেপে থানাতে ডায়েরি করতে হবে তার পরে আপনার ওখান থেকে কোনো একটা ফোর্সকে নিয়ে আসতে হবে এসে আপনার বাড়ি ইনকোয়ারি করতে হবে করার পরে সেটা আপনার দশ দিন কি পাঁচ দিন সময় লাগবে তার পরে আপনার ইনকোয়ারি হয়ে গেলে যাদের সন্দেহভাজন ভাবছেন তাদের নামেও ডায়েরি করতে হবে প্রথম করার পরে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ তার পরে যদি সেখান থেকে কোনো প্রবলেম না সলভ হয় সেক্ষেত্রে আপনি কোর্টের দ্বারস্থ হতে পারেন